আমার একটি স্মরণীয় আরোহণ টিপস হল আমি আগের বছর ভাদ্র মাসে উত্তর ভারত বেড়াতে গিয়েছিলাম নানা জায়গা পরিদর্শন করেছিলাম সেই কারণে আমরা নীলগিরি পর্বত অভিযানের সময় গাড়িটি উঠতে উঠতে হঠাৎ গড়িয়ে যাচ্ছিলো এমন সময় গড়িয়ে প্লাস জল হচ্ছিলো এমন সময় ড্রাইভার দাদা নেমে গাড়িটাকে টেনে ধরেছে কিন্তু একার পক্ষে তা সম্ভব নয় এদিক দিয়েও দু চারজন ঝাঁপিয়ে পড়েছিলো তাই গাড়িটাকে সামলানো গিয়েছিলো নাহলে হয়তো জীবনে আর ফিরেই আসতে পারতাম না একেবারে উঁচু থেকে নিচেই যে পড়ে যেতাম সেই জন্য আমার মনে হয় যে এই দুঃসাহসিক ভয়ের হাত থেকে আমি রক্ষা পেয়েছিলাম এবং আমি শিখলাম যে উঁচু জায়গায় চড়ার সময় আমার মনে হয় অনেক দূর হলে গাড়িটা যদিও ভালো তবু জল হওয়া বা যেখানটায় গাড়িটা গড়িয়ে যাওয়ার ভয় আছে সেখানটায় অন্তত নেমে হেঁটে যাওয়া দরকার এই সময়টা যে আমরা কাটিয়ে উঠেছিলাম জীবনের ঝুঁকি নিয়ে এটা আমাদের জীবনে মনে হয় না যে কখনও কোথাও বেড়াতে গিয়ে এইভাবে গাড়িতে করে উপরে উঠব বলে